হ্যাঁ বলুন কে বলছেন হ্যাঁ সেলাই করি আপনি কী ধরনের সেলাই করতে চান আর নর্মালি করবেন না ড্রেসের ওপর কিছু ডিজাইন করবেন নর্মালের ওপর দাম আছে সাড়ে তিনশো করে না আলাদা আমাদের এখানে অনেকগুলো ডিজাইন আছে যেমন হাতার উপরে বোতাম দেওয়া সামনে বোতাম হতে পারে কিংবা জামাটার পুরোটা ধরে চেন দিতে পারেন এছাড়াও পেছন দিকে ফিতে নানা ধরনের যে ফুলের ডিজাইনগুলো হয় সেগুলো আপনি করাতে পারেন হ্যাঁ বিভিন্ন স্টাইলের জন্য বিভিন্ন দাম আছে আমাদের নর্মালি যেটা করা হয় সাড়ে তিনশো করে হ্যাঁ হ্যাঁ ওগুলোর ওপর যেমন তিনশো সত্তর থেকে শুরু করে সাড়ে পাঁচশো অব্দি দাম দেওয়া হয় ওগুলোর হ্যাঁ ওগুলোর জন্য পেছনদিকে যদি দড়ি করতে চান ওটার জন্য পড়বে তিনশো সত্তর আর যদি চেন নিতে চান তাহলে একটু দাম পড়বে আপনাকে চারশো থেকে সাড়ে চারশোর মতো এরকম দিতে হবে এছাড়াও যদি পুজোর জন্য জরির কাজ যদি করাতে চান সেগুলোও আমাদের এখান অ্যাভেলেবল পাবে হ্যাঁ আমাদের এখানে সবার জন্যই যেহেতু করা হয় এখানে তো সেই অনুপাতেই দামটা রাখা হয়েছে আপনি যে ডিজাইনটা বলবেন সেইভাবে আপনার ওপর দামটা রাখা হবে দেখুন এক্ষেত্রে তো আমরা দামের ওপর বলতে পারব না এই জামার ওপর যে জিনিসগুলো আমরা বসাবো যদি আপনি ধরেন জরির কাজ করেন সেখানে আমার আলাদা জায়গার থেকে জিনিসগুলো কিনতে হবে সেইখানের জিনিসের দামের উপর ওপর নির্ভর করেই আমাদেরকে দামটা দিতে হবে বুঝতে পারছি আপনি কী বলতে চাইছেন আমরা এটা করতে ঠিক আছে আপনি আপনি নিয়ে আসুন আমাদের এখানে ঠিক আছে